আমাদের এলাকায় অনেক পুরনো একটা বটগাছ আছে সবাই বলে অনেক আগে এখানে না কি কেউ একজন গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল আর তার আত্মা না কি এখনও ওই বটগাছে থাকে এবং সেই জন্যে সন্ধে হলে ওই বটতলা দিয়ে কেউ যায় না আর আমাদের এদিকটা একটু অন্ধকার টাইপও থাকে এই জন্যে লোকের মুখে মুখে এই প্রচারটা আরও বেশি হয়ে গিয়েছে কেউ কেউ বলে চাঁদনি রাতে সাদা কাপড় পরে কেউ না কি ওখানে বসে থাকে এভাবে পা দোলায় অনেকে না কি দেখেছে অনেকে না কি কান্নার আওয়াজ শুনেছে রাত্রেও আমি কিন্তু এরকম কোনো দিন দেখিনি আমার বাড়ির পাশে সেই বট গাছ আমার এত বছর বয়স হয়ে গেল আমি কিন্তু কোনো দিন এরকম দেখিনি শুনিনি তো এটা এটা একটা বিরাট বড় কুসংস্কার আমাদের এলাকায় আমি চাই প্রথম প্রথম আমি ভাবতাম কি এই কুসংস্কার চলে গেলেই হয়তো ভালো কিন্তু এখন মনে হয় আরও এখনও মনে হয় এই কুমস কুসংস্কারটা এখন আরও অনেক দিন থাকুক তার কারণ হলো এই কুসংস্কার যতদিন থাকবে মানুষ ততদিন ভয়ে থাকবে এবং গাছের কোনো ক্ষতি হবে না আমাদের পরিবেশে দিন দিন গাছের সংখ্যা কমে গিয়েছে সেই জন্যে এরকম গাছ এবং গাছের সঙ্গে কুসংস্কার বজায় থাকুক এটাই আমাদের ইচ্ছা এবার এটাই আমার মনের বাসনা